স্যার আপনার ট্যাক্সি যেটি আমি ভাড়া করেছিলাম সেই ভাড়া করা ড্রাইভার আমাকে সঠিক সময়ে ট্রেন ধরাতে পারেনি গন্তব্যস্থলে পৌঁছানোর আগের ট্রেন চলে গিয়েছে আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনাকে যে টাকাটা আমার অ্যাডভান্স দেওয়া ছিল ভাড়ার জন্য আপনি সেই টাকাটা আমাকে ফেরত দেবেন আপনি যদি সেই টাকা ফেরত না দেন তাহলে আমি লোকাল থানায় আপনার নামে ডায়রি করবো এবং বর্তমানে যেন আমার ছাড়া অন্যান্য কেউ যদি আপনার ট্যাক্সি ভাড়া নেন তাহলে এইরকম যেন করবেন না আপনি ভালো ড্রাইভার রেখে আপনি এই গাড়ি পরিষেবা দেবেন